আমি যে পনেরোটি বেছে নিয়েছিলাম ওই ইলেকট্রিক্যাল ব্ল্যাংকেট এবং ইলেকট্রিকের ব্ল্যাংকেট ব্যবহার করা হয় ওই ব্ল্যাংকেটটিকে গরম করার জন্য তাই রাতে যখন শোবেন তো খুবই সাদা সাবধানবশত করতে হবে কা না হলে ধরুন কোন ইলেকট্রিক্যাল সমস্যা পড়লো এবং সেটার কারণে আমনি শক খেতেও পারেন এই ব্ল্যাংকেট থেকে তো এটা আমি ব্যবহার করা থেকে অবশ্যই দূরে থাকবো এবং সবাইকে বলবো যে এটা থেকে দূরে থাকাই ভালো ধন্যবাদ